ন লাখ নব্বই হাজার নয়শত নব্বই পঞ্চান্ন হাজার পাঁচশো পাঁচ সাতান্ন হাজার দুশো তিন উনআশি হাজার আটশো পাঁচ সাতাশি হাজার সাতাশ